আমরা বাংলা ভাষা বলি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা বলতে আমাদের কোনো অসুবিধা হয় না বাংলা ভাষা সত্যি খুবই সহজ ভাষা বাংলা আমাদের বাংলা ভাষা বলতে কোনো অসুবিধা হয় না